আমি বিভিন্ন রকম অনুষ্ঠানে লোকেদের নিমন্ত্রণ করি কখনো দুপুরে কখনো রাতে দুপুরে যখন নিমন্ত্রণ করি সেগুলো হল পুজোর ক্ষেত্রে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় বিশ্বকর্মা পুজোর দিনে দুপুরবেলায় বিভিন্ন মানুষকে নিমন্ত্রণ করা হয় এবং দুপুরের খাবার খাওয়ানো হয় আর রাতে খাওয়ানো যখন হয় তখন হল বিবাহ এবং অন্নপ্রাশন আমার দেওরের বিয়েতে আমার বাচ্চার অন্নপ্রাশনের সময় আমরা বিভিন্ন লোককে নিমন্ত্রণ করেছি বিভিন্ন লোক খেয়েছে তারাও আনন্দ পেয়েছে এবং আমরা খাইয়েও প্রচুর আনন্দ লাভ করেছি